আমি আমার বাবার কাছ থেকে শুনেছি রাজা কৃষ্ণচন্দ্রের কথা রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন কৃষ্ণনগরের রাজা উনি খুব মজাদার লোক ছিলেন এটা শুনেছি উনি তার রাজসভায় রেখেছিলেন হাস্য কৌতুকের জন্য গোপাল ভাঁড়কে সেই গোপাল ভাঁড়কে নিয়ে অনেক অনেক মজার মজার কথা বাবার কাছ থেকে শুনেছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্বন্ধে উনি রাজা গোপাল ভাঁড়কে নিয়ে বেড়াতে চলে যেতেন নৌকা করে নৌকা বিহার করতেন রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এমনি খুব দয়ালু মানুষ ওনার কাছ থেকে কেউ কখনও কিছু মানে চাইতে গেলে কখনও উনি ফিরিয়ে দিতেন না রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন এমনিতেও খুব দয়ালু মানুষ আর এছাড়াও ছিলেন খুব মানে হাস্য হাস্য রসি রসিক মানুষ যাকে বলা হয় এক কথায় আর রাজা কৃষ্ণচন্দ্র অনেক রাজবাড়ি এখনও আছে অনেক কিছুই রাজা কৃষ্ণচন্দ্রের সম্বন্ধে জানা যায় তবে সব থেকে বেশি শুনেছি গোপাল ভাঁড়কে নিয়েই কথা গোপাল ভাঁড়কে উনি সব সময় গোপাল ভাঁড় যা যা করতেন ওনাকে হাসাতেন তার বিনিময়ে উনি গোপাল ভাঁড়কে প্রচুর সাহায্য করতেন গোপাল ভাঁড়কে এক একটা মানে হাস্য কৌতুকের জন্য এক এক রকম উনি পুরস্কার দিতেন এই সব কিছুই শুনেছি আর বিশেষ কিছু আমার জানা নেই